আমি দেবশিষ বর্মন আমি ফিফথ নভেম্বর শ্যামলী পরিবহনের একটি ক্যাব বুক করেছিলাম এবং কলকাতা থেকে গিয়েছিলাম শিলিগুড়ি এবং ড্রাইভারের নাম ছিলো রাজ মজুমদার তার গাড়ির নম্বর ছিলো ডাব্লিউবি থ্রি সি থ্রি এ থ্রি বি এবং গাড়ির ড্রাইভারের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে আমি চাইছি আবারও তারকেশ্বর যাওয়ার জন্য বারাসাত থেকে এবং ওই ক্যাবটিই যাতে বুক করা হয় তার জন্য আমি রিকুয়েস্ট করছি